ভারতীয় পরিবহন ব্যবস্থা খুবই ভালো এখন বাড়িতে বাড়িতেই অনেক গাড়ি হ্যাঁ কোনও কিছু রাত বিরেতে বা কোনও কিছু হতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করলেই গাড়ি পাওয়া যায় এখন আর অসুবিধেয় পড়তে হয় না এখন ভাঁড়াও সব মিটারের মাধ্যমে হয় মিটারের মাধ্যমে ভাঁড়া নিয়ে নিচ্ছে তারপর ড্রাইভারও প্রচুর পরিমাণে পাওয়া যায় আগে আগে যেমন পাওয়া যেত না গাড়ি পাওয়া যেত না একটা গাড়ি বুক কোত্তে হলে তিন দিন চার দিন সময় লাগতো এখন সহজেই সে সব গাড়ি টাড়ি পাওয়া যায় তাতে এমনকি ট্রেন বলুন বা বিমান বলুন সব কিছুই এখন বাড়িতে বসেই টিকিট করা যায় টিকিট বুক করা যায় এখন পরিবহন ব্যবস্থা খুবই উন্নত যে কোনো জায়গায় যাবো বললেই যাওয়া যায় কোনও সমস্যায় পড়তে হয় না এর সুযোগ সুবিধাগুলো খুব ভালো এখন বাড়িতে বসেই টিকিট কেটে নেওয়া যেতে পারে কত টিকিটের দাম কখন ছাড়বে ট্রেন বা কখন ট্রেন ছাড়বে এই রকম নানা রকম বা কোন বাসে যাবো বাসের টাইম কখন কটায় সে ছাড়ছে কোন দিকে যাবে বা কীভাবে যাবো সব কিছু এখন মোবাইলের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি এখন পরিবহন পরিবহন ব্যবস্থাটা খুবই উন্নত হয়েছে যে কোনও জায়গা যাবো বললেই সহজেই যাওয়া যায় তাই পরিবহন ব্যবস্থা খুবই ভালো তবে কিছু কিছু অসুবিধাও আছে অনেক সময়ে গাড়ি

হয়তো অনেক সময় দেখা যায় রাস্তাঘাটেও খারাপ হয়ে যেতে পারে তো সেগুলো সব সময় হয় না হ্যাঁ সেই সবগুলো মাঝে মধ্যে হয়ে থাকে হতেই পারে ইঞ্জিনের ব্যাপার কিন্তু এমনিতেও পরিবহন ব্যবস্থা খুবই ভালো